হ্যাঁ আমাদের এলাকায় পশুর ডাক্তার আছে তারা খুবই ভালো এবং তারা বিভিন্ন পশু পশুদের ভালো রাখার জন্য ভিটামিন জাতীয় কিছু খাবার এবং কিছু ইনজেকশন পুষ করার জন্য তারা বলে দিয়েছেন শেষবার তাদের পশুদের পরীক্ষা করা হয়েছিল বিগত চার পাঁচ দিন আগে পশুদের স্বাস্থের জন্য মিনিমাম খরচা হতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা